আমার জীবনের সব থেকে দামি জিনিস হল সময় কারণ সময় চলে গেলে সেটা আর ফিরত পাওয়া যায় না পৃথিবীতে তুমি তার সম্পদ চলে গেলে সে পরে কষ্ট করে অর্জন করে দিতে পারে কিন্তু সময় চলে গেলে সেটি আর ফিরতে পারবে না পৃথিবীতে তোমার কোনো জিনিস হারিয়ে গেলে সেই জিনিস যে কেউ ফিরিয়ে আনতে পারে কিন্তু সময় আর ফিরে আসতে পারবে না তাই সময় সবচেয়ে দামি দামি জিনিস সেটা আমার কাছে